দি বোল হ্যালো বলছি দিদি যে গরম পড়ছে তা মানে সব গাছ কেটে তো ফাঁকা করে দিচ্ছে তা ভীষণ গরমে পরপর তো গাছ কাটতেই আছে তো পরিবেশের তো ভীষণ সমস্যা তা আপনারা যদি কিছু না বলেন তাহলে এভাবে তো কাটতেই থাকবে পরিবেশের অবস্থা কী হবে পরে পরপর তো সমস্যায় এসে দাঁড়াবে আমাদের আশপাশেই হচ্চে সব আমরা বা আমরা বধা দিয়েছি কিন্তু আমাদের কথা তো কোনো মতেই শুনছে না আমি স্টুডেন্টই বলছি হ্যাঁ বলছি আমরা তো বাধা দিয়েছি কিন্তু ওরা তো শুনছে না আপনি যদি একটু আপনি যদি একটু বলতেন তাহলে তো ভালোই হতো এতো গরম পড়ছে গরম তো বে আচ্ছা ঠিক আছে আপনি একটু দেখেন তাহলে দেখলে ভালো হতো বড়ো বড়ো গাছগুলো তো সবই কাটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নতুন করে যদি গাছ লাগানো যায় হ্যাঁ আমরা তো হুম আমরা তো আছি আপনাদের পাশে কিন্তু আপনি যদি একটু সহযোগিতা করতেন আরও একটু ভালো হতো সেটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা